আমি কাপড় ধোয়ার জন্য যেগুলো ব্যবহার করি সেগুলো হলো ডিটারজেন্ট সাবান এই সবই ব্যবহার করি কিন্তু যেহেতু আমি শহরে থাকি তাই এখানে কাপড় ধোয়ার জন্য ড ওয়াশিং ওয়াশিং মেশিনে আমি কাপড় ধুই যখন আমি যা গ্রামের বাড়িতে যাই ছুটিতে সেখানে গিয়ে আমি কুঁড়ে কলে কাপড় ধুতে পারি কিন্তু এখানে খুবই সুবিধা হয় আমার কাপড় ধুতে যখন আমি শহরের বাড়িতে থাকি তখন তখন কাপড় ধুয়ে আমাকে ঘরের মধ্যে বা ব্যালকানিতে মেলতে হয় যেহেতু আমি ফ্ল্যাটে থাকি বাইরে কোথাও মেলতে পারবো না কিন্তু তখন আমি গ্রামের বাড়িতে যাই কাপড় ধুয়ে আমি বাইরে উঠোনে খোলামেলা জায়গায় দড়িতে কাপড় মেলতে পারি আর সেগুলো খুব ভালোভাবে শুকায় কিন্তু সমস্যা হয় একটাই যে সেটা হলো যখন বৃষ্টি আসে তখন সেই কাপড়গুলোকে আবার ধুয়ে ঘরে নিয়ে নিতে হবে এবং সেখানে ফ্যানের তলায় ওগুলো শুকাতে হয় আমি নিশ্চিত হই যে আমি জল অপর্যয় করছিল না যেটুকু জলের প্রয়োজন যেটুকু জল আমার ব্যবহার বলে মনে হয় সেইটুকু জলেই ব্যবহার করি বেশি জ জলের আমি অপচয় করি না যেমন বাসন ধুতে যেটুকু জল লাগে কাপড় কাচতে যেটুকু জল লাগে সেটুকুইটুকু জলই ব্যবহার করি তারপরে আরও আরও যেসব জায়গায় স্নান করতে ফলে যেতে আরও জল যেখানে যেটুকু প্রয়োজন সেখানে ততটুকুই ব্যবহার করি যে কোনো বেশি জল অপচয় করলে ভবিষ্যতে জল নাও পেতে পারি জন্য ভবিষ্যতের কথা মাথায় রেখে আমি ভবিষ্যতের কথা মাথায় রেখে ততটুকু যতটুকু প্রয়োজন ততটুকুই জল ব্যবহার করি